আমি গতকাল ব্যাঙ্ক রোড থেকে দুর্গাপুর গিয়েছিলাম সকাল দশটার সময় গাড়ি বুক করেছিলাম সেই গাড়ি ড্রাইভার একদম দশটার সময় পৌঁছে গেছে আর আমাকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে দিয়েছে জায়গাটা একদমই চিনতাম না সেই জায়গায় ঠিক সেই জায়গাতে নামিয়ে দিয়েছে ড্রাইভারের ব্যবহারটা অনেক ভালো ড্রাইভারটাকে অনেক অনেক ধন্যবাদ